এখানে খনিজ বলতে আমরা কয়লা পাই আর ছোট ছোটনাগপুর মালভূমি ঝাড়খণ্ডে অবস্থিত এখানে কয়লা উৎপাদনটা বেশি হয় এটা খুব ভালো একটা খনিজ ভাণ্ডার ছোটনাগপুর মালভূমি